পশ্চিম বাংলায় অনেকটাই প্রযুক্তি এগোচ্ছে আস্তে আস্তে যেটা আমাদের সরকারকে অনেক সাহায্য করছে অনেক কিছু বানানোর জন্যে এই যে প্রযুক্তিও এগোলে সরকার অনেক কিছু এমন বানাচ্ছে যেটা দিয়ে লোকেরও সাহায্য হচ্ছে তার সঙ্গে অনেক কিছু ডিজিটালি রাখার সুবিধা হচ্ছে ওর মধ্যে কিছু কিছু জিনিস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিঙ্কস সাইবার সিকিউরিটি বিগ ডেটা এমনি অনেক কিছু আছে যেমন আমরা বলতে পারি ইন্টারনেট অফ থিঙ্কস আমরা যেকোনও জিনিস আমরা ওটাকে যুক্ত করতে পারি প্রযুক্তির সঙ্গে ইন্টারনেট অফ থিঙ্কসের দ্বারা ওইটাতে আমরা কোড লিখে যা কিছু জিনিস যেটা প্রযুক্তির সঙ্গে চলে না সেটা আমরা প্রযুক্তির সঙ্গে চালাতে পারি সাইবার সিকিউরিটি আবার এল আমাদের পুলিশ ব্যবস্থা বেঙ্গলে খুবই ভালো কিন্তু তাও যেহেতু ওটা প্রযুক্তির সঙ্গে জড়িত নয় ওটা অনেক পিছিয়ে রয়ে গেছে কিন্তু আস্তে আস্তে সাইবার সিকিউরিটি কনসেপ্টটা বা সাইবার সিকিউরিটিটা বাড়ছে আস্তে আস্তে তাতে কি হচ্ছে তাতে যেই লোকরা ফরজিগিরি করে বেড়াত যেই লোকরা টাকা মারত যেই লোকরা অনলাইনে যা স্ক্যাম করতো ওইসব আস্তে আস্তে বন্ধ হচ্ছে লোককে ফোন করে ধমকানো লোককে কোথায় আছে ট্র্যাক করা এসব অনেকটা কম হচ্ছে তার সঙ্গে বিগ ডেটা আজকালকার লোকে জিনিসের ডেটা অনেকটা মাহাত্ম্য লোকে কি কিনছে কি খাচ্ছে কি ব্যবহার করছে কি করছে না এই সবের ডেটা সরকারের জন্য অনেকটা অমূল্য কারণ হচ্ছে এই ডেটা দিয়ে সরকার বুঝতে পারে কি লোকের কি পছন্দ বা লোকের কি পছন্দ নয় তো এটা হচ্ছে একটা জিনিস